বাংলা ভাষায় কিছু অস্বাভাবিক শব্দ যা আমার এই মুহুর্তে মনে পড়ছে না কিন্তু একটা কথা আমরা যখন আত্মীয়ের বাড়ি যাই তখন সেখান থেকে চলে আসার সময় আমরা যাচ্ছি বলি না আমরা সেখানে আসি বল আসি বলি এবং আকর্ষণীয় শব্দ বলতে বাংলা ভাষা সবই আমার কাছে আকর্ষণীয় কারণ আমি বাঙালি আমার মাতৃভাষা হচ্ছে বাঙালি